হ্যাঁ এটা কি ইয়েস মোবাইল কর্নারের কর্নার থেকে বলছেন ও আমি একটি মোবাইল কিনতে চাই পনেরো হাজার আচ্ছা সেটার জন্য অসুবিধা হবে না তো এটাতে সুবিধাগুলো ভালো পাওয়া যাবে তো আচ্ছা এটার ব্যাটারি সার্ভিস কি ভালো আচ্ছা আচ্ছা ওটার ই এম আইতে হবে বলছেন তাই তো আচ্ছা আচ্ছা কত ডাউন পেমেন্ট দিতে হবে আমার কিছু কেনা নেই আগে আচ্ছা আর ধরুন অন্যান্য কিছু অন্য কোম্পানির কোনো মডেল আচ্ছা ভালো হবে তো রিয়েলমির কোন মডেল ভালো হবে আচ্ছা ওটা কি ওটা কি ফোর জি হবে না ফাইভ জি হবে আচ্ছা আপনার ওটার জন্য ওটা কি আমি ই এম আইয়ে নিতে পারি কত আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার সাথে তাহলে যোগাযোগ করব আমি সন্ধ্যা সন্ধ্যাতে আপনার দোকান খোলা থাকে তো আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি আমি আমি গিয়ে আপনার সাথে কথা বলে নেব ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ